হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ মন্ডল টেলিকম বলুন আচ্ছা প্রসিডিওর তো অনেক আছে আপনি নতুন সিম তুলতে পারেন বা ওই সিমটাকে পোর্ট করে নিতে পারেন থ্রি জি পারে থ্রি জি থেকে ফোর জি হয়ে যাবে হ্যাঁ নতুন সিম তুলতে গেলে আপনার প্রথম রিচার্জের যে টাকাটা লাগে ধরুন আপনি দুশো নিরানব্বইয়ের বা দুশো পঞ্চাশের রিচার্জ ঊনপঞ্চাশের রিচার্জ করলেন তো শুধুমাত্র ওই টাকাটাই লাগবে আর যদি আপনি পোর্ট করে নেন আমাদের অফার চলছে তো পোর্টটা ফ্রিতে হয়ে যাবে মানে আপনার রিচার্জের টাকাটা লাগছে না না না না

না স্যার আচ্ছা করতে হবে মানে আপনার মানে আপনার নিজের সিম ছিল না কি ওটা আচ্ছা নিজের নামেই রাখতেই চান আচ্ছা তাহালে আপনাকে নিজেকে আসতে হবে সঙ্গে আপনার অরিজিনাল আধার কার্ড আনতে হবে অরিজিনাল আধার কার্ড নিয়ে আসবেন আপনি আমাদের দোকানটা জানেন তো তমলুক কলেজের কাছে তমলুক কলেজের কাছে এসে বলবেন মন্ডল টেলিকম বা গুগল করে নেবেন গুগল ম্যাপে মন্ডল টেলিকম লিখলেই পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমাদের শুধু শনিবার দোকানটা বন্ধ থাকে আর নইলে তো আপনি যে কোনও দিন আসতে পারেন হ্যাঁ বেলা দশটার পরে আসবেন আমাদের দোকান হ্যাঁ অসুবিধে নেই আপনি যে দিনই যে কোনও দিনই আসতে পারেন শুধুমাত্র শনিবারগুলো দেখে আসবেন না শনিবার ছাড়া আপনি যে কোনও টাইমে আসতে পারেন বেলা বারোটার দিকে এলেও আমাদের কাজ হয় তবে দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত দোকান খোলা থাকে আর পোর্টের কাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আপনি হ্যাঁ আমাদের এখানে থ্রি জি টা অতটা ভালো চলে না আপনি ফোর জি করে নিন এটাই ভালো হবে এবং ফোর জি নেটওয়ার্ক খুব ভালো চলে আমাদের এখানে খুব ভালো চলে আপনি হ্যাঁ হ্যাঁ ওগুলো পেয়ে যাবেন অসুবিধে নেই কোন মানে এক্সট্রা চার্জও আপনাকে দিতে হবে না শুধু অরিজিনাল আধার কার্ডটা সঙ্গে আপনাকে নিজেকে আসতে হবে আপনি দশটার পরেই আসুন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আধার কার্ডটা আনবেন ব্যস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অসুবিধে নেই এয়ারটেল ফোর জিই হয়ে যাবে ওটা থ্রি জি থেকে ফোর জি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনি ফোন করে চলে আসবেন ঠিক আছে